আমি যেহেতু শহরে থাকি তাই মাছ ধরতে গেলে আমাকে একটু দূরেই যেতে হয় সেখানে গিয়ে আমি নানান ধরনের মাছ ধরে থাকি যেমন ভেটকি পোনা রুই কাতলা ইত্যাদি এর মধ্যে ভেটকি মাছটাই আমি একটু বেশি ধরি কারণ এটা আমি পছন্দ করি এই মাছ ছোটো বড়ো সবাই খেতে পারে কারণ এর কাঁটাও কম থাকে আমাদের শহরের বাজারে ভেটকি মাছ ভালোই পাওয়া যায় যেমন ছোটোগুলো চার পাঁচশো এবং বড়ো সাইজের ভেটকি মাছ কিনতে গেলে পাঁচ ছশো টাকা মূল্য ধরে